আমি অনেক বই পড়তে পছন্দ করি আমি সব সময়ই বই পড়ি কিন্তু এর মধ্যে এমন একটা ব্যতিক্রমী বই পড়েছিলাম যেটা আমার চিন্তাধারাকে অনেকখানি বদলে দিয়েছে বইটার নাম হলো কার্ল মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্ব যে বই পড়ে আমি জানতে পারি যে ধনী আর গরিবদের মধ্যে যে ব্যবধান সেটি কোনো কালেই মিটবে না আমাদের সমাজ ব্যবস্তা অর্থনৈতিক ব্যবস্থা এমনভাবে সাজানো রয়েছে যেখানে পুঁজিপতি শ্রেণী চিরকালই ধনী হতে থাকবে এবং সাধারণ খেটে খাওয়া মানুষ চিরকালোই গরিব হয়েই থেকে যাবে এরকম একটা চিন্তাধারা যেটা আমার কাছে অনেক ব্যতিক্রমী লেগেছিলো এই বইটা পড়ে এবং আমার দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেছে এই বইটা পড়ার পরে আমি বই কোনো পাড়ার ক্লাবে যোগদান করেছি কি না সেটা হলো আসলে আমাদের পাড়াতে কোনো ক্লাব নেই কিন্তু আমরা তিনজন বন্ধু আছি আমরা তিনজনেই বই কিনি এবং সেগুলো এক জায়গায় জমাই আমাদের প্রয়োজন অনুসারে সেই সব বইগুলো আমরা বো নিয়ে আমরা পড়াশুনো করি এবং বিভিন্ন রকম বিষয়বস্তু নিয়ে আলোচনা করি তো সেই সূত্রে আমি কিছু কিছু বই কিনেছি কিন্তু খুবই পাল পাড়ার ক্লাবে কোনো বই দেওয়ার সুযোগ হয় নি